যে কোনো রান্না শুরু করার আগে আমি রান্না প্রণালীটা নিজের মতো করে চেষ্টা করি করার বা কোনও অন্যদের থেকে উপদেশ বা কোনো রান্না যখন করি তখন চেষ্টা করি তার মতোই অনুসরণ করে করার আর তাৎক্ষণিকভাবে সেইরমভাবে আমি কিছু উদ্ভাবন করি না যদি স্বাদমতো যা যা প্রয়োজন হয় নুন বা ঝাল সেক্ষেত্রে প্রয়োজন মতো সেটা কম বেশী করি বা পরে দিই